আমি সাঁতার কাটতে খুবই ভালোবাসি আমি সব পাড়ার বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে যাই এবং আমরা সব বন্ধুরা মিলে একসাথে সাঁতার শিখি ডুবে ডুবে সাঁতার শিখি সামনের দিকেও সাঁতার শিখি পিছন দিকেও সাঁতার কাটতে পারি এইখানে ডুব দিয়ে অন্য জায়গায় ভেসে উঠতে পারি এবং আমি যোগব্যায়ামও বাড়িতে শিখি আমি স্নান করতে যাওয়ার সময় পুকুরেতেও শিখি যোগব্যায়াম করে থাকি কারণ সাঁতার কাটার ফলে যোগব্যায়াম খুবই দরকার এবং সাঁতার কাটার জন্য যোগব্যায়াম করলে আমি নিজে খুব ভালোভাবে সাঁতার কাটি আমার নিশ্বাস নিতেও কাজ করে